পশ্চিমবঙ্গে ভ্রমণের সময় পর্যটকরা অংশগ্রহণ করতে পারে যেমন সরস্বতী পূজা আছে আমাদের তারপরে দোল উৎসব বসন্ত উৎসব আর দুর্গা পূজা কার্তিক পূজা লক্ষ্মী পূজা প্রভৃতি তি এমন কি আমাদের পূজা পৌষ পার্বণ যেখানে বিভিন্ন পর্যটক সেখানে উপস্থিত থাকতে পারে এবং আমাদের পৌষ পার্বণে যেমন পিঠে পুলি হয় বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের খাবার আমাদের হয় যেমন বিভিন্ন মিষ্টি সবই হয় এমন কি নববর্ষ নববর্ষ অনেক ধরনের পর্যটকরা উপস্থিত থাকে দোকান পুজো হয় এমন কি সব কিছু যে পর্যটক থাকে আসে ঘোরে ঘোরে এমন কি তারা বসবাসও করে বিভিন্ন সময় আর আমাদের বাঙালির বারো মাসে তেরো পার্বন তো পর্যটকরা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে তারা আসে এবং তারা সেই উপে সেই স্থানে উপভোগ করে বিভিন্ন জায়গায়